আচ্ছা আমাদের পশ্চিমবঙ্গে আমাদের বাঙালি অর্থাৎ কী বলবো বাংলা ভাষাভাষী মানুষরা বসবাস করে বাঙালিদের কথাই আছে বারো মাসে চোদ্দ পর্বণ বাঙালিরা খুবই কী বলব উৎসব এবং উৎসবমুখর হয় এবং তারা বিভিন্ন কী বলবো উৎসবে মেতে থাকে বাংলায় দেখা যায় যদি বিভিন্ন সময় কোথাও না কোথাও কোনো জায়গায় কী উৎসব অনুষ্ঠান হচ্ছে বাঙালের বাঙাল বাংলার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য উৎসব হচ্ছে আমাদের দুর্গা পুজো এই পুজোটা আমাদের বাঙালিরই সাধারণত করে এবং পশ্চিমবঙ্গ ছাড়াও বিশ্বের যে সমস্ত জায়গায় বাঙালিরা আছে সবাই কিন্তু এই দুর্গা পুজোটা উৎসবটা মানে দুর্গাাপূজাটা পূজা দুর্গা পূজা করে থাকে এই জন্য এই পুজোটা আমাদের বাঙালিদের পক্ষে অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর পক্ষে খুবই কী বলবো একটা উল্লেখযোগ্য জায়গা আর বাংলা ভ্রমণ করতে যদি কেউ আসেন বাংলা ভ্রমণে বিশেষ করে বাঙালিদের মধ্যে একাত্মবোধ জাতীয়তাবোধ এবং উৎসবমুখর বাঙালি এটা কিন্তু সবাই দেখতে পাবেন তাছাড়া বাংলার কিছু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যেগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সবাই কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানটার মধ্যে সবাই কিন্তু আমরা অংশগ্রহণ করি